পশ্চিমবঙ্গে ব্যাঙ্কিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা দেওয়া প্রধান ব্যাঙ্কিং বা বীমা পণ্য হল ঋণ আমানত ক্রেডিট কার্ড এবং নানান বিমার নীতি তার বিভিন্ন পরিষেবা রয়েছে পশ্চিমবঙ্গের ব্যাঙ্কিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলিতে লোনের এক ব্যবস্থা রয়েছে যেই লোনের মাধ্যমে সাধারণ বা দরিদ্র মানুষ ট্র্যাক্টর মোটরসাইকেল বা নানান তার নিত্য প্রয়োজনীয় জিনিস তার ব্যবসার জন্য তার সংসার জীবনের জন্য পেতে পারে লোনের মাধ্যমে এক বিশেষ ব্যবস্থা রয়েছে তাছাড়া মানি ডিপোজিট একটা ব্যবস্থা রয়েছে যেখানে দশ বছরের জন্য মানি ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যেটাকে বলা হয় তার মাধ্যমে পয়সাপত্র সমস্ত কিছু রাখা হয় তাছাড়া বিভিন্ন সোনা গয়না সমস্ত জিনিস ডিপোজিট করে ব্যাঙ্কে রাখা যেতে পারে তাছাড়া যারা একটু উচ্চ ব্যক্তি বা উচ্চ শ্রেণীর প্রচুর বড়লোক ব্যক্তি তাদের জন্য ব্যাঙ্কিং পরিষেবা থেকে বিশেষ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা রয়েছে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা সমস্ত যাবতীয় তাদের শপিং থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারে সেই টাকা পরে ব্যাঙ্ক তাদের কাছ থেকে কেটে নেয় এই রকমভাবে পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা দেওয়া প্রধান ব্যাঙ্কিং বা বিমা পণ্য পরিষেবাগুলি নানানভাবে সাধারণ মানুষের উপকার করে